জলের অপর নাম জীবন জলকে আমাদের বিশুদ্ধ করে পান করা উচিত আমি আমার বাড়িতে প্রতি ছ মাস অন্তর অন্তর জল ধারার থেকে জল বের করে দে নতুন জল ভরে নিয়ে সেটা দেশীয় পদ্ধতিতে ফিটকারি পরিমাণ মত দিয়ে বিশুদ্ধ করি এবং বিশেষ করে বর্ষা কালের টাইম জল ফুটিয়ে খাই যাতে জীবাণু মুক্ত হয় এবং রোগ জ্বালা ব্যাধি থেকে আমরা মুক্তি পাই